হ্যাঁ আমি প্রতিদিন বিভিন্ন সময়ে যখনই খেলা হয় তখনই আমি বিভিন্ন খেলা দেখে থাকি যেমন যখন ক্রিকেট খেলা হয় তখন আমি ক্রিকেট দেখে থাকি যখন ফুটবল খেলা হয় তখন আমি ফুটবল খেলা দেখি এছাড়াও ব্যাডমিন্টন ভলিবল সাঁতার এবং বিভিন্ন অলিম্পিক্সে যে সব গেম হয় সেগুলো আমি দেখে থাকি এইসব খেলাগুলি আমি কখনো টিভির মাধ্যমে কখনো মোবাইলের মাধ্যমে কখনো ও টি টি প্ল্যাটফর্মের মধ্যেও দেখে থাকি যেমন টিভিতে অলিম্পিক খেলাগুলি সম্পচারিত হয়ে থাকে তাছাড়া কখনো মোবাইলে এগুলি ভিডিও আসে না তাই বাধ্য হয়ে অলিম্পিক্সের গেমগুলি আমাকেই টিভিতেই সব দেখতে হয় এছাড়াও বিভিন্ন খেলা ইউটিউবেও সম্প্রচার হয়ে থাকে বর্তমানে ওটিটির যুগে এইসব ক্রিকেট খেলাগুলি ওটিটির মাধ্যমে আমাদের মুঠোবন্ধি ফোনের মাধ্যমে পৌঁছে গেছে যখন ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশের খেলা হয় তখন এই জিও সিনেমায় ওটিটির মাধ্যমেই আমরা খেলাগুলো দেখে থাকি বর্তমান যুগে ব্যস্ততার সময়ের জন্য সমস্ত মানুষের যথেষ্ট সময় পায় না তাই টিভির সামনে বসে খেলাধুলো দেখার সময় না হওয়ায় তারা মোবাইলেই ইউটিউবে বা ওটিটির মাধ্যমে খেলা দেখে থাকেন হ্যাঁ আমি আগে বন্ধুদের সঙ্গে অনেক সময় কাটিয়ে খেলা দেখতাম আগে যখনই ক্রিকেট খেলা হতো ভারত পাকিস্তানের বা ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার তখনই আমি সেই ক্রিকেট খেলাগুলি দেখতাম বন্ধুদের সাথে বসে থেকে কিন্তু বর্তমানে সমস্ত বন্ধুরা ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তাদের সময় হয় না তাই তারা এখন মোবাইলেই খেলা দেখে থাকে আমিও মোবাইলেই খেলা দেখি